হ্যাঁ আমি লুকিয়ে বা আড়াল থেকে পাখি দেখার চেষ্টা করি যেমন সকালবেলা উঠে সকালবেলা উঠে আমি আমার বাড়ির সামনে উঠোন আছে ওখানে কিছু খাবার ছড়িয়ে দিই দেখি প্রতিদিন কিছু না কিছু পাখি আসে সে ছাতরা শালিক বা কিছু সময় দেখেছি অনেকগুলো পাখি আসে ঠিক এই মুহূর্তে তো বলতে পারছি না নাম অজানাও হতে পারে চড়ুই পাখি আসে এরা এসে দেখি যে খাবারগুলো খায় কারণ আমি আড়াল থেকে দেখি এই কারণেই যদি ওদের সামনে আমি গিয়ে থাকি ওরা কিন্তু ওদের ওই মানে আনন্দের উচ্ছ্বাস আমি অনুভব করতে পারব না ওদের খাবারের বিঘ্ন ঘটাবে ওরা একে অপরকে দেখছি খুব পিঠ চুলকে দিচ্ছে কারো মাথা থেকে মাথা মানে ঠুকছে মানে আমার মনে হচ্ছে যেন ওরা অপরকে কিছু একজন আরেকজনকে কিছু বলার বলছে এই জন্য আমি আড়াল থেকে পাখি দেখি আরো দেখি বিকেলবেলায় তো আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে গেলে একটা মানে বাগান মতো মানে বাগান মতন আছে সেখানে দেখি নানা রঙের কিছু পাখি এসে দেখি এরকম কলরব করে এ ডাল থেকে ও ডাল যায় দেখতে আমার ভালো লাগে আবার এটাও করি আমার বাড়ির সামনে একটা পুকুর আছে পুকুরে সকালবেলা হলেই দেখি যে কিছু বক এসে মাছ ধরছে আর একটা বক আর একজনের মুখ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কিছু পানকৌড়ি জলে ডুবছে মাছ খাচ্ছে আমি আড়াল থেকে দেখি কারণ আমি যদি সামনে যাই তাহলে পাখিগুলো উড়ে যাবে ওদের বিঘ্ন ঘটানো হবে তাই আমি এইভাবে নানা পাখিদের কাণ্ড কলরব আমার দেখতে ভীষণ ভালো লাগে তাই আমি আড়াল থেকে পাখি দেখি